স্বাস্থ্যসেবা পরিবহন শিক্ষা এবং অন্যান্য মৌলিক প্রয়োজনীয়তার দিক থেকে শহর বা গ্রামকে উন্নত করতে আমরা সরকারের কাছে কিছু আশা করি হ্যাঁ শহর গ্রামের তুলনায় অনেকটাই বেশি উন্নত হলেও শহরে কিছু জিনিস এখনও প্রয়োজন যেমন শহরে সব জায়গায় যাতে যত্রতত্র মানুষ না নোংরা ফেলে তার জন্য বিভিন্ন রকম ডাস্টবিনের ব্যবস্থা করেছে তার পরেও মানুষ শহর দেখা যায় ভীষণ নোংরা এবং তাছাড়াও শহর যে দূষিত বেশি কারণ ওখানে কোলাহল বেশি যানবহন চলাচল বেশি তো সেইক্ষেত্রে যদি কিছু জায়গা ঘিরে মানুষ গাছ লাগায় তো সেক্ষেত্রে এভাবে উন্নত করা যাবে সরকারের কাছ থেকে পরিবেশকে বাঁচানোর জন্য আমি এটা আশা করছি আর তাছাড়াও স্বাস্থ্যসেবা শহরের স্বাস্থ্যসেবা উন্নত কিন্তু গ্রামের দিকে যদি একটা করে হাসপাতাল করা যায় স্বাস্থ্যকেন্দ্রগুলো করা আছে গ্রামে কিন্তু স্বাস্থ্যকেন্দ্রে সঠিক সময়ে সঠিক পরিষেবা পাওয়া যায় না কারণ স্বাস্থ্যকেন্দ্রে দিদিমণিদের কাছ থেকে সব সময় সব রোগের ওষুধ পাওয়া যায় না বা তারা সবটা সহজ সব মতো বুঝতে পারে না তো সেক্ষেত্রে যদি অন্তত ডাক্তার না আরও কিছু নার্স যদি ওইখানে দেওয়া হয় যার ফলে তারা এসে অন্তত রোগটা বুঝতে পারবে এবং তারা ডাক্তারের সাথে পরামর্শ করে আমাদেরকে ওষুধ দিতে পারবে বা সাধারণ মানুষকে গ্রামের মানুষকে ওষুধ দিতে পারবে তো সেইগুলো আশা করছি যে যেদিকে যদি দৃষ্টি দেওয়া হয় পরিবহন মানে শিক্ষা তো গ্রামে প্রাইমারি স্কুলগুলোতে বা প্রাথমিক বিদ্যালয়গুলোতে দেখা যায় শিক্ষক শিক্ষিকারা এসে ক্লাস নিচ্ছে না বা কিছু ক্ষেত্রে স্কুলগুলোতে বা বিদ্যালয়গুলোতে শিক্ষক শিক্ষিকার অভাব রয়েছে যার ফলে সঠিকভাবে পড়াশুনো হচ্ছে না তো আমি সরকারের দৃষ্টির দিকে আশা করব আশা করব যে তারা দৃষ্টি যেন আকর্ষণ করে এদিকে এবং ওই দিকটায় একটু নজর দেয় যাতে স্কুলের বাচ্চাগুলোর ঠিকঠাক পড়াশুনো হয় এছাড়াও যাতায়াতের জন্য একটা ব্যবস্থা রয়েছে যে গ্রামের যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ খুবই জঘন্য গ্রামের মানুষকে শহরে পৌঁছানোর জন্য বা সঠিক পরিষেবা নেওয়ার জন্য তাদেরকে অনেকটা বেশি কষ্ট করতে হয় এবং তাদেরকে অনেক বেশি সমস্যার সম্মুখীনও হতে হয় তো আমি সরকারের দৃষ্টি আশা করছি আশা করছি যে সরকার থেকে যদি গ্রাম থেকে শহরে যাওয়ার জন্য কোনও সরকারি মাধ্যম বা সরকারি বাস যদি দেয় তাহলে খুবই ভালো হতো এর ফলে আমার মনে হয় যে আরও উন্নত করা যেত গ্রামকে বা গ্রামের মানুষদেরকে বা এখনকার যে শিক্ষা স্বাস্থ্য পরিষেবা বা পরিবহন ব্যবস্থা বা যেটাই হোক সব দিক থেকেই গ্রামকে অনেকটা বেশি এগিয়ে নিয়ে যাওয়া যেত বা মানুষ অনেকটা বেশি সুস্থ স্বাভাবিক জীবনযাপন তাহলে কাটাতে পারত তো আমি সরকারের কাছ থেকে এই দিকগুলোতেই আশা করছি যে ওই গ্রামকে যাতে আর একটু বেশি ভালো করে উন্নত করা যায়